হ্যালো আমি কালকে আপনার দোকানে দই খেয়ে এলাম দইটা আমার খুব ভালো লেগেছে আমি ভাবছি আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেখানে দইটা আমার দরকার কিন্তু আপনি দইটা বানান কী করে কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি আমাকে একটু বলুন না আপনার দইটা খুব ভালো লেগেছে ওর জন্য আপনাকে রিকোয়েস্ট করলাম যে যদি বলতে পারেন খুব ভালো হতো একটু কিন্তু আপনি বলুন আমি অর্ডার দেব সেটার একটু বলুন ভালো করে যে কী ভাবে তৈরি করেন সেটা জানলে তো আমার একটু ভালো হতো তা হলে আমি তো সবাইকে বলতে পারব এই দোকানের দই এত সুন্দর টেস্টফুল হয় ও তা হলে আপনি এ রকম ভাবে তৈরি করেন আমি যে দইটা অর্ডার দেব কিন্তু আপনি কত করে কেজি নেবেন কিন্তু আমি তো দশ কেজি অর্ডার দেব কিন্তু আমি একটু যদি ছাড় পেতাম তা হলে তো ভালো হতো আপনার দোকানে খেয়ে কিন্তু একটু তবুও আমি এত কেজি দইয়ের অর্ডার দেব তবু একটুও যদি ছাড় পেতাম কিন্তু আরও তো দোকান আছে কিন্তু সব দোকান বাদ দিয়েও আমি আপনাকে বলছি কেন আপনার দোকানের দইটা খুব ভালো লেগেছে কিছু ছাড় হবে না একটুও ঠিক আছে রাখছি তা হলে